প্রথমত একটি নবজাত শিশুকে আমরা ছয় দিনের দিন বস্ত্র দান করে ছয় ষষ্ঠী পালন করি এবং ছয় মাস বয়সে অন্নপ্রাশন দিই যার মাধ্যমে মুখে ভাত দেওয়া হয় ও এক বছর বয়সে সেই বাচ্চাটির জন্মদিন পালন করি আমরা এইসব আচরণগুলোই আমরা করে থাকি